আমরা প্রতিনিয়ত ঘর পরিষ্কার করি কিংবা ঘর মুছি আমরা ঘর মুছি কারণ আমাদের ঘরে অনেক ময়লা এবং আবর্জনা জমে থাকে ঘর পরিষ্কার এবং মোছা থাকলে ঘরের মধ্যে কোনো আবর্জনা এবং থাকবে না এবং ঘরের যে ব্যক্তিরা থাকেন তেনারা রোগ মুক্তও থাকেন আমার বাড়িতে আমি ছাড়া আরও আমার মা স্ত্রী এবং ছেলেমেয়ে রয়েছে আমার মা প্রতিনিয়ত আমার সকালে উঠেই ঘুম থেকে উঠেই আমার মা প্রতিনিয়ত ঘর পরিষ্কার করেন এবং মোছেন মুছে ঘরটা আমার অনেকটাই সুন্দর লাগে হ্যাঁ আমরা ব্যবহার করি না কারণ আমাদের হচ্ছে পাকার বাড়ি কিন্তু আমাদের তুলসি মঞ্চ এবং আমাদের ঘরের উঠোন দেখতে গেলে মাটির উঠোন রয়েছে এবং তুলসি মন্দিরও রয়েছে আমরা সেখানে গোবর ব্যবহার করি কারণ আমরা গোবরটাকে আমরা পবিত্র বলে মনে করি গোবর আমরা অনেকটাই পবিত্র লাগে গোবর আমাদের এইটা আমাদেরকে অনেকটাই উপকার জানায়